কিছু কিছু কুসংস্কার হলো যেমন বিড়ালে রাস্তা কাটা বা মানুষকে সাঁপে কাটা বিড়ালে রাস্তা কাটলে মানুষ রাস্তায় এগিয়ে যাওয়ার বদলে কিছু পিছিয়ে আসে এবং কিছু সামনেই থুতু ফেলে এগিয়ে যায় এটা পুরোপুরি কুসংস্কারের মধ্যেই পড়ে আবার মানুষকে সাঁপে কামড়ালে নাইনটি এইট পার্সেন্ট সাঁপ যাদের বেশি নেই মানুষভাবে মানুষ ওঝার কাছে নিয়ে যায় মনে করে মানুষকে ওঝাই ভালো করে কিন্তু অনেক সাপে যেহেতু বিষ নেই তাই ওঝার কাছে না নিয়ে গেলেও মানুষটি বেঁচে যায় কিন্তু কোনো বিষধর সাঁপ যদি মানুষকে কামড়ায় ওঝা ঠিক করতে পারে না তখন মানুষটি মারা যায় ওজার কাছে নিয়ে না গিয়ে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হতো হয়তো মানুষটি বেঁচে যেত তাই ওঝার কাছে না নিয়ে গিয়ে মানুষটিকে সাপে হাসপাতালে নিয়ে যাওয়া অবশ্যই দরকার ওঝার কাছে নিয়ে যাওয়া পুরোটাই কুসংস্কারের মধ্যেই পড়ে